হ্যাঁ বলছি বাসটা তো রাস্তা খারাপ হয়ে গেছে তা এখন তো কোথায় যাওয়া যাবে না কী হবে কাজ বলে কী করবো বলো এখন তো দেরি হবে বাস খারাপ হয়েছে ভাড়া তো আমার দিতে হবে কিছু করার নেই না সে অন্য বাসে চলে যান তাতে কোনো আপত্তি নেই কিন্তু আমার ভাড়া তোমায় ভাড়া দিতে হবে

ওটা তো ওটা তো আমার দায়িত্ব না আমার আমার দায়িত্ব নিয়ে আসা বাস খারাপ হলে আমি কী করবো আমার তো মালিক তো বুঝবে না মালিক তো ভাড়া নেবে আমার কাছ থেকে পয়সা নেবে দায়ীত্বটা দায়িত্বটা আমার ঠিক আছে কিন্তু মানে গাড়ি দেখে দেবো কিন্তু আমার ভাড়া তো আমাকে দিতে হবে তার ভাড়াটা আমার ভাড়া আমার দিতে হবে ওরকম করলে হয় ওটা করলে কী হয় ও আমার মালিক আমার বুঝবে আমার কাছ থেকে তো পয়সা নেবে মালিকের সঙ্গে বুঝ নেবেন বললে হবে মালিক মালিক বুঝবে মালিক আমার কাছ থেকে পয়সা বুঝে নেবে সব বাসভর্তি লোক যদি ওরকম করে তাহলে আমি কোথায় যাবো

ঠিক আছে পরে কঠা বলবো ঠিক আছে ঠিক আছে পরে কথা বলবো